জনমতকে প্রভাবিত করার জন্য মিডিয়ার ভূমিকা অনেকখানি যেমন মিডিয়া না থাকলে জনমত আমরা জনগণ কিছুই জানতে পারতাম না প্রভাবই ভূমিকা পালন করে এই রকমভাবে যে বাইরের যাবতীয় যা যা সমস্ত ঘটনা ঘটছে যেমন অন্যান্য গ্রামে অন্যান্য শহরে অন্য দেশে বা পৃথিবীতে যত সব ঘটনা ঘটছে সেগুলি আমরা মিডিয়ার মাধ্যমে আমরা সব আমরা বাড়িতে বসে সব কিছু জানতে পেরে যাই ইন্টারনেটের মাধ্যমে যেমন মোবাইল স্মার্ট ফোন বা ল্যাপটপ বা টিভি এর মাধ্যমে জানতে পেরে যাই সেগুলি মিডিয়া আমাদের সাহায্য করে মিডিয়া না থাকলে আমরা এই সমস্ত খবর জানতে পারতাম না এবং কোথাও যদি দুর্ঘটনা হয় সেটা মিডিয়ার মাধ্যমেই আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাই এবং তার সমস্যার সমাধান করতে পারি এবং খুব পুলিশ তাড়াতাড়ি গিয়ে সে সমস্যার সমাধান করে সেটা মিডিয়া না থাকলে এতো তাড়াতাড়ি খুব হতো না এবং কোনও শিক্ষা ব্যবস্থা কোনও গ্রামে খুবই খারাপ সেখানে খুবই বাজে সেখানে কোনও মাস্টার হয়তো ভালো নেই সেটা এই ভূমিকা পালন করে মিডিয়া মিডিয়া সেটা খবরের মাধ্যমে জানিয়ে দিয়ে সব মানুষকে এবং সরকারকে জানিয়ে দিয়ে খুবই ভালো ভূমিকা পালন করে সরকার জেনে যাওয়ার ফলে খুবই সুন্দরভাবে বা তার পদক্ষেপ নেয় এবং তাকে যারা খুব খারাপ কাজ করে যাদেরকে শাস্তি দেয় এবং শাস্তি দেওয়ার ফলে তারা এবারে ভালো মাস্টার পাঠায় সেই স্কুলে এবং আরও ভূমিকা পালন করে যেখানে মিডিয়া কোনও কিছু অঘটন বা খারাপ কাজ হচ্ছে যেমন চুরি হচ্ছে সেটা মিডিয়ার মাধ্যমে সেটা জেনে গিয়ে বা সেটা ক্যামেরার মাধ্যমে ধরা পড়ে যায় মিডিয়াই সেই ক্যামেরাটা করে সেই ক্যামেরার মাধ্যমে সে খারাপ কাজটা ধরা পড়ে গিয়ে সে ধরা পড়ে গিয়ে পুলিশের হাতেনাতে ধরা পড়ে এবং তাকে শাস্তি দেয়